আমার রান্নাঘরে বিভিন্ন রকম বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে যেমন ইনডাকশান মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটল জুসার আরও অনেক কিছু গ্যাস সিলিন্ডার ওভেন ইত্যাদি গ্যাসে আমরা রান্না করছি সব কিছুই করছি গ্যাসে আগে কী হতো উনুনে রান্না করতে হতো মানুষকে কাঠে অনেক কষ্ট হতো আগেকার দিনের মানুষের এখন মানুষের গ্যাস হয়ে যাওয়ার জন্য গ্যাস ওভেনে প্রত্যেকটা জিনিস করা যাচ্ছে এমনকি বড় বড় অনুষ্ঠানেও বড় বড় গ্যাস ওভেন সিলিন্ডার নিয়ে চলে আসছে সেটাতে রান্না হচ্ছে আগে মানুষকে কী হতে হতো কোনো বড় অনুষ্ঠানে বড় আগের থেকে উনুন করতে হতো দিয়ে সেটাতে রান্না করতে হতো আর কী বলব বৈদ্যুতিক যন্ত্রপাতি মিক্সার আগে কী হতো শিলনোড়াতে মশলা পিষতে হতো এখন মিক্সারে মশলা দেওয়ার সাথে সাথে সুইচ দিল তারপর মশলা গুঁড়ানো হয়ে গেল আচ্ছা আপনি ইলেকট্রিক কেটল সুইচ দিলেন চা জল দুধ দিলেন সুইচ দেওয়ার পরে চা হয়ে গেলো জুসারে সুইচ দিলে ফল কেটে দিয়ে দিলেন দিয়ে আপনি জুসারের থেকে জুসটা পেয়ে গেলেন এইভাবে মানুষের এখন অনেক সুবিধে হয়েছে তাই মানুষ আগেকারের দিনের মতো কষ্ট করতে পারে না আগেকার মা ঠাকুমারা যেমন কষ্ট করতেন উনুনে রান্না করতেন মশলা পিষতেন শিলনোড়াতে হ্যাঁ এখন ওই সমস্ত কিছু উন্নতি হয়েছে মানুষ তাই নিজে সুবিধা মতন করে নিচ্ছে আগেকারের মানুষের মতো কষ্ট করতে তাই পারে না মানুষ এইভাবেই উন্নতি